পশ্চিমবঙ্গ জেলায় আমরা সাধারণত ইয়ে মানে হস্তশিল্প মানে ইয়ে হিসাবে আচার বানানো শাড়ি আচার বানানো শাড়ি কাজ করা শাড়ি মানে ব্য শাড়ির কাজ করা শাড়ি চুমকি লাগানো শাড়ির হচ্ছে গে হচ্ছে কাঁথা স্টিচ সেলাই করা যায় সেগুলো করা হয় মাটির মানে শিল্প বলতে মাটি দিয়েও পুতুল বানানো হয় এগুলো করা যায় আমরা এগুলো করে থাকি মাটি দিয়ে পুতুল বানানো হয় ওই আচারও বানানো হয় এবং বিনুনি করে ব্যাগ তৈরি করা হয় পাট দিয়ে বেনুনি করে ব্যাগ তৈরি করা হয় বিনুনি করে পুতুল তৈরি করা হয় পাপোসও তৈরি করা হয় এগুলো ইত্যাদি ইত্যাদি করা হয়